স্থানীয় সরকার এখনকার বিভিন্ন কাজকর্ম ও পশ্চিম বর্ধমান জেলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে সার্বিক উন্নয়ন হয়েছে পশ্চিম বর্ধমানে জেলায় সরকারি দফতরগুলি দ্বারা প্রদান করা পরিষেবা খুবই ভালো এখনো ঘাঘর এছাড়াও ঘাঘর বুড়ি যা একটি কালী পীঠস্থান বা তীর্থস্থান হিসাবে পরিচিত স্থানীয় সরকারের উদ্যোগে সেখানে বছরে একটি সময় মেলাও হয় ও চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মতিথিতে সেখানকার স্থানীয় সরকারের উদ্যোগে বিরাট মেলার আয়োজন করা হয় অনেক দূরদূরান্ত থেকে সেখানে লোক আসে সারা রাত মেলা হয় লোকজন খুব আনন্দের সাথে মেলার দিনগুলি কাটায়